আমার বাড়ির সকলেই উচ্চ শিক্ষিত সুশিক্ষিত তারা সকলেই পড়াশু অনেক দূর পড়াশুনো করেছে তারা পড়াশুনোয় খুব ভালো এবং তারা ছোটো তারা যখন ছোটো ছিলো তারা খুবই ভালো শিক্ষা পেয়েছে তারা বিভিন্ন তাদের চ্যালেঞ্জ ছিলো জীবন মা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সময় ভালোভাবে নিজেকে গড়ে তোলা ইত্যাদি এবং সে ও সেই চ্যালেঞ্জের ধীরে ধীরে উন্নতি হয়েছে ধীরে ধীরে আগামী প্রজন্ম সেই চ্যালেঞ্জের ওম চ্যালেঞ্জের উন্নতি ঘ উন্নতি ঘটিয়েছে এভাবে তাদের স্বপ্ন পূরণ হয়েছে এবং তাদের শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্ম খুব ভালোভাবে শিক্ষিত লাভ শিক্ষা লাভ করেছে